হ্যাঁ বলুন হ্যাঁ খাবারের হোটেল

আমার তো এখন হবে না কারণ আমার অনেক ক্রেতা অনেক কাস্টমার আছে তো আমার হবে না পুরোপুরি হবে না কারণ হচ্ছে আমাকে তো এখন দেখতে হবে যে কত কী মাছ আছে না আছে তারপরে রান্নাও তো করতে হবে এবার অনেক কাস্টমার আছে তাদেরকেও দিতে হবে আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু আমার তো অনেক অর্ডার আছে সেগুলো আমি কী করে কী করবো আচ্ছা ঠিক আছে আমি দেখছি হ্যাঁ আমি চেষ্টা করছি আর আপনি কখন নেবেন আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন আর কখন চাই আমার কাছে ভেটকি মাছ পাওয়া যাবে ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে হচ্ছে আরও অনেক ধরনের মাছ আছে আপনি আসুন আর এসে দেখেও যান হ্যাঁ আপনি পেয়ে যাবেন আপনি অর্ডারটা করে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ বড় চিংড়ি হবে গলদা চিংড়ি না আমাদের এখানে টাটকা মাছই এনে করা হয় আপনি হ্যাঁ এক ঘণ্টার মধ্যে হয়ে যাবে আপনি তাহলে আমাকে ফোন করবেন আর আপনার নয় ডেলিভারিটা আমি করে দেবো হ্যাঁ রাখুন